আমার প্রিয় সাঁতার কাটার গন্তব্য হলো আমার বাড়ির পাশেই একটা ছোট্ট জলাশয় আছে যেখানে আমি ছোটোবেলা থেকে ওখানেই আমি সাঁতার কাটা শেখেছি ছোটোবেলায় আগে মা বাবার সঙ্গে যেতাম পুকুরে স্নান করে সবাই সাঁতার কা তো আমি দেখতাম ওদের দেখে দেখে একটু ওদের ওদের ওদের ওদের দেখে ওদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে আমিও সাঁতার কাটা শিখলাম ওই পুকুরেই এখন আমি স্নান করি ওখানেই আমি সাঁতার কাটি ওখানেই সাঁতার কাটা শিখেছি আমার বাড়ির পাশের একটা পুকুরে ওখানেই সাঁতার কাটি ওখানে সাঁতার কাটতে কাটতে আস্তে আস্তে ছোটো থেকে আমি সাঁতার কাটা শিখেছি আর আমার সাঁতার কাটার প্রিয় জায়গা বলতেই ওই আমার বাড়ির পাশের একটি পুকুর আছে কারণ আমাদের এখানটায় সব খরস্রোতা নদী যেরকম ধরুন তিস্তা নদী খরশ্রোতা নদী ওখানে ঠিক সুইমিংয়ের জন্য উপযুক্ত নয় খরশ্রোতা নদী বিশেষ করে সুইমিংয়ের জন্য উপযুক্ত নয় পাহাড়ি এলাকা খরশ্রোতে সাঁতার কাটতে গেলে কোনো ক্ষতি পতি হয়ে যেতে পারে এই জন্য আমার বাড়ি থেকেও আমাকে ওখানে সাঁতার কাটতে দেয় না আমি বাড়ির পাশেই একটা পুকুর আছে ছোট্টো পুকুর ওই পুকুরেই সাঁতার কাটি আর ওইখানেই সাঁতার কেটে কেটে একটা অভ্যেস কোনো অন্য কোথাও নতুন জায়গায় সাঁতার কাটতে গেলে ভয় লাগে যে কিছু থাকবে থাকতে পারে কিন্তু ওখানটায় ছোটোবেলা থেকেই কেটে যেহেতু আমার অভ্যেস আছে ওই পুকুরে ছোট্টো এই জন্য আমি ওই ছোট্ট পুকুরে সব সমময় সাঁতার কাটি ওই জায়গাটাই আমার খুব মনের জায়গা সাঁতার কাটার পক্ষে শীত হোক গ্রীষ্ম হোক আমি ওই পুকুরেই সাঁতার কাটি মোটামুটি ধরতে গেলে পুকুরটা আমার খুবই প্রিয় ওই পুকুর ছাড়া আমি অন্য কোথাও স্নান করি না বাড়িতেও না মানে বাড়িতেও স্নান করি না পুকুরেই স্নান করি পুকুরে না স্নান করলে আমার ঠিক হয় না ওখানেই সাঁতার কাটি ওখানেই সব এই হচ্ছে পুকুরটা আমি খুব পছন্দ করি পুকুরে সাঁতার কাটা কাটতে আমার খুবই ভালো লাগে